খেলা এমন একটা জিনিস যা আমাদের শারীরিক এবং মানসিক সমস্ত কেই সুস্থতায় রাখে এবং আমাদের শরীর আর মন দুটোই আমাদের ভালো থাকে তাই আমি মনে করি যে খেলা শুধু আমার একার নয় সমস্ত মানুষেরই খেলা উচিত কারণ খেলা সমস্ত মানুষের মধ্যে প্রবেশ করে তাই তারা যখন খেলায় প্রবেশ করে তখন তাদের মন এবং শরীর দুটোই সুস্থ থাকে তাই আমাদের সকলেরই উচিত যে প্রতিদিন যে কোনও খেলা খেলা উচিত তাই প্রতিদিন আমাদের ব্যায়াম করা উচিত এমনকি যে কোনও ব্যায়াম খেলা যেমন ছেলেদের বা মেয়েদের ফুটবল হোক ক্রিকেট হোক লাফ দড়ি সমস্ত রকমেরই খেলা উচিত আর এইসব খেলা যখনই তারা খেলবে তাদের শারীরিক এবং মানসিক উভয় দিকই ভালো থাকবে এবং তাদের শারীরিক দিক থেকে এতটাই তারা সুস্থ থাকবে যে তাদেরকে ওষুধ পত্র কিছু কিনতে হবে না কেননা তাদের শরীরে সমস্ত যে রোগ রয়েছে সেটা তাদের খেললেই কেটে যাবে এবং মনের দিক থেকেও তারা খুব সুস্থ থাকবে যদি তাদের মনে কোনও দুশ্চিন্তা থাকে বা তারা কোনও সমস্যার সম্মুখীন হয়েছে তখন তারা এই খেলা খেলে তাদের মনের ওই দুষ্টতা দূর করতে পারবে তাই আমি মনে করি সমস্ত মানুষেরই খেলা উচিত তাই খেলা শুধু আমাদের একার নয় সমস্ত মানুষেরই শারীরিক এবং মানসিক সুস্থতায় রাখে এবং এর অবদানও খুব অতুলনীয় আর এর অবদান সমস্ত চারিদিকেই প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে